অবশ্যই যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের ভারত তথা আমাদের রাজ্যের যে শিল্পগুলি আছে বা শিল্পসংস্থানগুলি আছে সেগুলি অন্যান্য দেশকে আমরা দেখাতে চাই কারণ অনেক রাজ্যে আছে আমাদের দেশের অনেক রাজ্য আছে যেখানে মানুষ আর্থিক অবস্থার জন্য আর্থিক অবস্থা উন্নতি না হওয়ার কারণে তারা অন্যান্য দেশে গিয়ে তাদের হস্তশিল্প বলুন কারিগরি শিল্প বলুন যে কোনো যে কোনো শিল্প বা তাদের গুণাবলীগুলো তারা তুলে ধরতে পারে না বা তাদের দেখাতে পারে না এবং অন্যান্য দেশে পৌঁছাতেও পারে না তাদের শিল্পগুলিকে সেদিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে বা সরকার বা অন্যান্য সংস্থাগুলো যদি তাকে তাদের একটু সাহায্য করে সেইদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে সেই কারণেই স শিল্পগুলি সেই শিল্পগুলি যদি আমাদের অন্যান্য অন্যান্য দেশে আমরা দেখাতে পারি অন্যান্য সংস্থার মাধ্যমে বা সরকার যদি একটু সাহায্য করে তার মাধ্যমে তাহলে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ একটু এগিয়ে থাকবে সবদিক থেকেই আমাদের দেশ একটু এগিয়ে থাকতে পারে এবং যদি অন্যান্য দেশের তুলনায় অন্যান্য দেশে অনেক অনেকই শিল্প আছে অনেক শিল্প আছে সেগুলো আমাদের দেশে নেই বা আমাদের দেশে অনেক শিল্প আছে যেগুলো অন্যান্য দেশে পাওয়া যায় না সেগুলি সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকবে সেইগুলিই আমাদের সবদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে এবং এগুলিই এই কারণেই আমি স অন্যান্য দেশে আমাদের শিল্পগুলি পৌঁছে ফেলতে চাই যাতে আমাদের দেশ অন্যান্য দেশের থেকে একটু উন্নত অব উন্নত জায়গায় পৌঁছাতে পারে এইগুলিই আমি চাই